এখন পর্যন্ত আমার সবথেকে প্রিয় বাইকিং এক্সপিরিয়েন্স হল আমি যখন উচ্চ মাধ্যমিক দিই তারপরে আমার ইচ্ছে ছিল যে আমি বাবার মোটর সাইকেলটা শিখব বাবার মোটর সাইকেলটা নিয়ে বাইক শেখারই ইচ্ছে জেগেছিল তো আমি তখন বাবার মোটর সাইকেলটা নিয়েই চালানো শুরু করি তবে হ্যাঁ এক্ষেত্রে আমি আর একটা কথা বলে রাখি যে আমার ইচ্ছেটা জেগেছিল আমাদেরই একজন একটা মেয়ে সে দেখতাম রোজ মোটরসাইকেল নিয়ে কিন্তু কোথাও না কোথাও যেত মানে হয়তো কাজেই কোথাও যেত তো তাকে দেখে মনে হয়েছিল যে মেয়েদের বাইক চালানোটা কিন্তু এতটা কঠিন হবে না তো আমি তখন বাবার বাইক নিয়ে চালানো শুরু করি বাবাই প্রথম আমার বাইক চালানোর হাতেখড়ি দিয়েছিল প্রায় দশ বারো দিন মানে হাতেখড়ি নেওয়ার পরে আমি মোটর সাইকেলটা প্রায় চালানো শিখে গিয়েছিলাম চালাতেও শিখে গিয়েছিলাম বলতে আমি শিখেই গিয়েছিলাম আমি একটুখানি সময় পেলেই সেই সময়টার মধ্যে বাইকটাকে নিয়ে বেড়িয়ে যেতাম একটুখানি ঘুরে চলে আসতাম কিন্তু একদিন হঠাৎ একটা জিনিস ঘটে গেল আমার জীবনে বাইকটা চালিয়ে আমি যখন ঘরে এসেছিলাম ঘরের সামনে একটি কাঁটা দেওয়া বেড়া ছিল সেই বেড়াটি এসে আমার মোটর সাইকেলটায় আমি টাল না সামলাতে পেরে সেখানটায় এসে উল্টে যায় তো তাতে কী হয় আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার হাতটা ভেঙে যায় হাতটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমার পায়ে তিনটে বড় বড় ফালি হয়ে যায় সেই বেড়াতে তো আমি ওইসব না দেখেও আমি কিন্তু মোটরসাইকেল দেখছিলাম যেহেতু আমি মোটর সাইকেলটাকে ভালোবাসি সেহেতু আমি তখন মোটর সাইকেলটা দেখছিলাম যে মোটর সাইকেলটাতে কিছু হল নাকি তো বাবা মা সবাই ছোটাছুটি করে এসে দেখে যে আমার গোটা পা রক্তে ভিজে গিয়েছে আমি যেই প্যান্ট পরে ছিলাম সেটাও ভিজে গিয়েছে তো আমাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া আমার তো কোন মানে হুঁশ ধারণা কিচ্ছু ছিল না যে কী হয়ে গেল আমার সাথে তো সেখানে যখন গেলাম সেখানে যেয়ে যখন আমার সেলাই করল আমার পা তখন বুঝতে পারলাম যে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি প্রচুর কান্নাকাটি করছিলাম আমি তার আগে পর্যন্ত কিন্তু কান্নাকাটি করিনি আমি হসপিটালে যেয়েই কান্নাকাটিটা শুরু করে দিয়েছি যখন আমার সেলাই করে তো তারপরে আবার একটি ঘটনা ঘটেছে তারপরে আমি সুস্থও হই এবং আমি বাইক চালানোটা শিখে করি শিখে নিই কিন্তু তারপরে আবার আমার বাবা বাইকটি আমাদের কাছ থেকে দূরে নিয়ে চলে যায় মানে বন্ধক দিয়ে দিয়েছিল তো সেইখান থেকে আমার বাইক চড়া বা বাইক শেখার বা বাইক নিয়ে চালানোর ইচ্ছেটাই আমার মরে গিয়েছিল